হ্যাঁ আমি নিজেই নানা ধরনের রান্না করি তার মধ্যে আমার অন্যতম রান্না হল মাছের কালিয়া রুই মাছের রুই মাছের কালিয়াটা সবারির খুব ভালো লাগে এবং খুব পছন্দের আমি নাকি খুব ভালো বানাই এই রান্নাটা প্রথম আমি আমার মার কাছ থেকেই শিখি তার পথ অনুসরণ করেই আমি এইভাবেই রান্নাটা করি আর সেই রান্নাটা করার পর আমাকে আমার মা বলেন যে রান্নাটা খুব ভালো হয়েছে এবং অনেকে খেয়েও বলে খুব ভালো হয়েছে তারপর আমি একটা রান্নার অনুষ্ঠানে নাম দিই সেই অনুষ্ঠানে নাম দিয়ে আমি খুব ভালোভাবে সেখানে বিজয়ী হই ওই রান্নাটা করি আর ওই রান্নাটাই আমাকে এগিয়ে নিয়ে যায় সেই বিজয়ীর যে পুরস্কার সেটা আমি পাই তারপর আমি আরও চেষ্টা করেছি নতুন নতুন রান্না শেখার এবং আরও ভবিষ্যতে নতুন রান্না শিখব এই নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করব